আমি আজ আমার পরিবারের সাথে ঘাগরবুড়ির মন্দিরে যাবো তার জন্য আমার একটা ক্যাব লাগবে জয়া তুই তো প্রায় ক্যাব বুক করিস কোন ক্যাবটা ভালো উবের না ওলা যেটা ভালো হয় সেটাই আমি বুক করবো এর রেটিংটা ভালো আর ভাড়াটাও কম তাহলে আমি ওলা ক্যাবটাই বুক করছি